হ্যাঁ আমি মাহাতো বলছিলাম আমার একটা রুমের দর হ্যালো বলছি আমার একটা হোটেল রুমের দরকার ছিল কীরকম আপনাদের কীরকম সার্ভিস আছে আমাকে একটু শোনাবেন দেখুন আমি সাতদিনের ব্যাপার আছে আমার আমি আমার ফ্যামিলি নিয়ে সাতদিনের আমি আমার ফ্যামিলি নিয়ে থাকব সেরকম আপনি একটু বলুন আচ্ছা ঠিক আমার ওই দেড় হাজার তার মধ্যে দেড় হাজার দুহাজারের মধ্যে হলে আমার খুব ভালো হয় আমি একসপ্তাহর জন্য থাকব তো সাতদিনের জন্য আচ্ছা আর কী কী ব্যবস্থা আছে আমি যদি চারচাকা নিয়ে যাই তাহলে কোথায় রাখব চারচাকা পার্কিং আছে তো আর আর তার মধ্যেই কীরকম কমের মধ্যে কীরকম আছে আচ্ছা রুমে কী কী আছে আচ্ছা আর কী কী আছে আর কী কী আপনাদের হোটেলে সুবিধা আছে আচ্ছা আর আচ্ছা ঠিক আছে আমি যদি আর তার থেকে একটু বেশি বাজেটের মধ্যে নিলে কী কী সুবিধা পাওয়া যাবে আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি হুঁ হুম ধন্যবাদ